প্রথমে আমি হোটেলকে ফোন করলাম আপনাদের দোকানে রাইস চিলি চিকেন চাউমিন মোগলাই এগরোল খাবারগুলো ঠিকঠাক পাওয়া যাবে কি না হোটেলওয়ালারা বলল হ্যাঁ দিদি পাওয়া যাবে আমি হোটেলওয়ালাদেরকে ফোন করে বললাম ঠিক আছে আপনারা যাতে ভুলে না যান আপনারা একটা কাজ করুন এই খাবারের নামগুলো যেগুলো বললাম এগুলো নোট করে রাখুন নোট করে আমি আপনাকে বলে দেবো সেই জায়গাতে আপনারা ডেলিভারি করে দেবেন আপনারা নোট করে রাখুন তাহলে আপনাদের ভুললে অসুবিধা হবে না রাইস চিলি চিকেন চাউমিন মোগলাই এগরোল এই খাবারগুলো আমার রাত নটায় চাই